আমি যখন কোনো বিষয় লিখতে শুরু করি তখন সেই রিলেটেড অনেক কিছু আর্টিকেল বা বই পড়াশুনা করি প্রথমে সেগুলো দেখে মোটামোটি একটা আইডিয়া আসে যে এর থেকে আমি কীভাবে আমার লেখাটি লিখতে চাই বা এর একটা প্রথমে খসড়া কীভাবে তৈরি করবো এই অনেক অনেকবার লিখে তারপর সেটি আমার গাইড কে আমি দেখাই যে আমি এই ভাবনাগুলো আমার মাথায় এসেছে বা আমি এইভাবে এই লিখতে চাইছি বিভিন্ন ধরনের আর্টিকেল আমি লিখেছি এবং প্রকাশও করেছি এগুলোতে আমার পিএইচডি গাইড আমাকে অনেক সাহায্য করেন লেখার সময়ে বিশেষ করে আমি ওনার পরামর্শ মতোই কাজ করে চলি